আমাদের তমলুক এলাকায় বিশালাক্ষী রেস্তোরাঁয় একটি খাবার আমি অর্ডার দিতে চাই কিন্তু সেই রেস্তোরাঁর মালিক ঠিকভাবে আমাদের এই এলাকায় খাবার সরবরাহ করে কি না তার জন্য আমি তাকে ফোন করলাম এবং ফোন করে জিজ্ঞাসা করলাম যে তাদের রেস্তোরাঁ রাতের দিকে বন্ধ থাকে না খোলা থাকে কারণ রাত্রি এগারোটার সময় আমার ওই খাবারটি চাই তাই আমি তাকে ফোন করে তাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের এই এলাকায় তারা পরিষেবা দিতে আসে কি না এবং ওই খাবারটি তারা দিতে পারবে কি না এবং তাদের রেস্তোরাঁ বন্ধ থাকে না খোলা থাকে